ভারতে রাষ্ট্রীয় পরিবহনের মান সাধারণত মিশ্র আমাদের ভারত বড় শহর হলেও ভারতে পরিবহন পরিবহন ব্যবস্থা খুবই উন্নত এর প রাষ্ট্রীয় পরিবহনে বাস ট্রেনগুলি বেশ ভালো আমাদের ভারতবর্ষে পরিষেবা দেয় তবে দূরবর্তী গ্রামগুলি এবং গ্রামীণ এলাকাগুলিতে এইরকম পরিবহন ব্যবস্থা ততটা লক্ষ্য করা যায় না সাধারণত এই পরিবহন পরিষেবাগুলো মূলত যাত্রীদের জন্যই তৈরি করা হয়েছে আমাদের ভারতবর্ষকে সাধারণত ভ্রমণ সাধারণ ভ্রমণ সাশ্রয়ী বলে মানা হয় যেমন রেল বাস মেস মেট্রো পরিষেবা তুলনামূলকভাবে কম খরচে পাওয়া যায় অন্য দেশে এয়ার লাইন্সের ভাড়া অনেকটাই বেশি কিন্তু সেই তুলনায় আমাদের ভারতবর্ষে অনেকটা সস্তা তাই ভারত একটি সাশ্রয়ী গন্তব্য হিসেবে আমি বিবেচিত করি